আমি আমার গানটার গতিশীলতা বাড়ানোর জন্য রোজ সকালে রেওয়াজ করি অধ্যায়ন করি অনেক জায়গা অনুষ্ঠানে গিয়ে কিছুটা পারফর্ম পারফর্মেন্স করি গান করি যাতে আমার গানের সুরটা অনেকটা ভালো হয় কিছুটা বাক্যাংশ ঠিক করানোর জন্য সুরটা ঠিক করার জন্য আমি নিজে শিক্ষকের কাছে শিক্ষা লাভ করি আর নিজের গলাটা ঠিক করার জন্য অনেক স মানে আমি ঠান্ডা খাবারটাকে একদম বাদ দিয়ে দিই রিজেক্ট করি আর দিয়ে চেষ্টা করি গরম গ জলে অনেকটা গলাটা ধো গার্গল করা যাতে আমার গলাটা ঠিক থাকে এইভাবে আমি নিজের গলাটা সুরটাকে থেকে অনুর্বর অন্তর্ভুক্ত করি